না আমি কলের জল পান করি না এবং আমি কলের জল পাইও না কারণ আমাদের এখানে জলের অনেকটা দূষিত হওয়ায় আমরা কলের জল পাই না আমরা পান করার জন্য জল বাজার থেকে কিনি এবং সেই জলই আমরা পান করি আমি যদি কলের জল পেতাম তাহলে আমার জীবন অনেক পরিবর্তন হতো প্রথমত আমাকে জলটা ভরার জন্য সব সময় আমাকে মাথায় রাখতে হতো জলটি আমাকে ভরতে হবে এবং সেটি সংগ্রহ করতে হবে আমি সব সময় ঠান্ডা জল পেতাম

আমাকে জল কেনার জন্য যে টাকাটা ব্যয় করতে হচ্ছে সেটা আমার বেঁচে যেত সেই টাকা আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করতাম

সেই জল পরিষ্কার একদমই নয় প্রথমেই আমি বললাম সেই জলে পারদের পরিমাণ অনেকটা বেশি এবং আয়রনের পরিমাণও যথেষ্ট বেশি আছে সেই জন্য জলটি দেখতে পরিষ্কার মনে হলেও একদমই পরিষ্কার নয় সেটি পানের অযোগ্য